আমি ছোটবেলা থেকেই রান্না করতে ভালোবাসি আমি মাকে হেল্পও করতাম অনেক সময় ছোটবেলা থেকে রান্নার বিষয়ে তো প্রথম থেকে আমার রান্নাটা বেশ ভালোই লাগে করতে তো আমার একদিন আমি বন্ধুদেরকে আমার বন্ধুদেরকে আমি মাংস রান্না করে খাইয়েছিলাম তো বলেছিল যে ভালোই লেগেছে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে রান্নার তো ওখানে রান্নার বেশিরভাগ রান্নার পোস্ট করি বেশ ভালোই লাগে রান্না করতে ওই জন্যই এই এই মানে এই ইউটিউব চ্যানেলটাকে বেছে নেওয়া তো আমি বেশিরভাগ ওই নন ভেজ খেতে ভালোবাসি বলে নন ভেজ নিয়ে রান্নাটা বেশি করি কারণ যেমন মাংস বলা যেতে পারে মাং মাংস বেশি ভালো রান্না করতে করি তো একদিন মাংস করেছিলাম বন্ধু বান্ধবদের জন্য সেখান থেকেই বললো ওরা ওরা খেতে ভালোবাসে বলে ওদেরকে খাইয়েছিলাম তো মাংস কীভাবে করা হয় মাংস প্রথমে ধুয়ে নিতে হয় তারপরে বেছে মাংসর জলটাকে ফেলে দিয়ে তারপরে সেখানে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে রেখে দিতে হবে রেখে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো আগে কুচি কুচি করে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজের পর নুন দিয়ে দিতে হবে তারপরে দেওয়া যেতে পারে আদা রসুন ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষতে হবে তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে টমেটোটা দিয়ে দিতে দেওয়া যেতে পারে তারপরে একটু নুন দিয়ে টমেটোটা সিদ্ধ করার পরে জিরা জিরা বাটা আদা বাটা তারপরে ওইগুলো দিয়ে দিতে হবে মশলাগুলো দিতে হবে যেমন হচ্ছে নুন হলুদ যেরকম লাগবে সেরকম অনুযায়ী দিয়ে দিতে হবে তারপরে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী দিতে হবে ঝালটা দেখে খেতে দেখে দিতে হবে কীরকম কে খায় সেই অনুযায়ী তো এরপরে হচ্ছে